আমি নতুন একটি ফোন নিয়েছি পোকো এম ফাইভ যার তথ্য ধরে রাখার ক্ষমতা অনেক বেশি ছবির গুণগত মান ভালো এবং ব্যাটারির শক্তিও অনেক বেশি